দশ হাজার পাঁচ টাকা দশ হাজার কুড়ি টাকা দশ হাজার পঞ্চাশ টাকা দশ হাজার আশি টাকা দশ হাজার নব্বই টাকা